আমি আপনাদের ওলা থেকে একটি গাড়ি বুক করেছিলাম বাঁকুড়া জেলার বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে হনুমান মন্দির যাওয়ার জন্য কিন্তু এই করোনা মহামারীর মধ্যেও আমি ড্রাইভারকে বার বার মাক্স পরতে বলছিলাম উনি মাক্স পরে ছিলেন না সে সে কিন্তু মাক্স পরছিলো না আমি বলার পরেও তিনি মাক্সটা পরেন নি অর্থাৎ তিনি এটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ তাছাড়া আমি যে গাড়িটি এসেছিলো আমাকে নিয়ে যেতে সে গাড়িটার সিটটি খুব নোংরা ছিলো এবং পরিবেশটি খুব অস্বাস্থ্যকর ছিলো ক্যাবের ভিতরে সেই বিষয়ে আমি বলতে চাই যে ওই গাড়িটি এবং গাড়িটির যে ড্রাইভারটি ছিলো তার ওপরে একটি অভিযোগ জানান তো আপনি আর আমার যে টাকাটি নেয়া হয়েছিলো ওই পরিবহনে সেইটি আমাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করুন